স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য কর্ম সংস্থানে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে এর অনেক সুবিধা আছে এসিজিগুলো মহিলাদের নিজস্ব ব্যবসা শুরু করতে এবং পরিচালনা করতে সহায়তা করে যা আর তাদের আর্থিক স্বাধীনতা এনে দেয় এসএইজজিতে এসএইজজিগুলোতে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে মহিলাদের ব্যবসায়িক দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলে এস এইচ জি সদস্যদের একত্রিত হয়ে বাজারে পণ্য সরবরাহ করার সুযোগ থাকে যা তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি করতে সহায়তা করে এসএইচজিগুলো মহিলাদের সামাজিক সো যোগাযোগের সুভো সুযোগ প্রদান করে যা তাদের আত্মবিশ্বাস এবং মানসিক সহায়তা বৃদ্ধি করে এছাড়া এসএইচজিগুলো মহিলাদের প্রশিক্ষণ ঋণ সুবিধা এবং মার্কেটিং সমর্থন প্রদান করে যা তাদের কর্ম সংস্থান ও উদ্যোক্তা উদ্যোগ উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করে থাকে